আমি অনলাইনে একটি জ্যাকেট অর্ডার করেছিলাম এবং সেটি খুব বড় এসেছে আমি সেটা এক্সচেঞ্জ করার জন্য আমার মিশো অ্যাপে গিয়ে মাই অর্ডারে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে জ্যাকেটটায় ক্লিক করেছিলাম এবং আমি ক্লিক করার পরে এক্সচেঞ্জ অপশানে গিয়েছিলাম কিন্তু সেখানে আমার সাইজের যে জ্যাকেটটি লাগবে সেটা ওখানে ছিল না তার জন্য আমি তার বিকল্প ব্যবস্থা হিসেবে আমি রিফান্ড অপশানকে ক্লিক করেছিলাম এবং সেই জ্যাকেটের ছবিটি দিয়েছিলাম যে আমার এই জ্যাকেটটি লাগবে এর আর যেটি আমাকে দেওয়া হয়েছে সেটি খুবই বড় তখন তারা সাথে সাথে আমাকে সেই রিফান্ডটা করে দিল